প্রযুক্তিতে আমি প্রথমে যে চাষের যে কিভাবে উন্নতি হয়েছে তার কথা কিছু বলি চাষ প্রথমে আমরা দেখতাম যে গরু বা আমরা যেটাকে আমরা বলদ বলতাম এবং তার শ লাঙল দিয়ে সেই চাষ করা হত যেটা এখনকার এখন দেখে মনে হয় যে এটা কতটাই একটা ম নির্মম একটা তার তাদের ওপরে কিভাবে আমরা জোর করে আমরা এই চাষটাকে সেই ক্ষেত্রে এখন ট্রাক্টর বেরিয়ে গেছে এই প্রযুক্তিতে ট্রাক্টর বেরিয়ে যাওয়াতে তারাও তাদের তাদের প্রতি যে অবিচারটা হত সেই অবিচার বন্ধ হয়ে গেছে ট্রাক্টরে লাঙলের কাজটা করে দিচ্ছে এবং বীজ ছড়ানোর জন্যও সেই ওই অনেক ধরনের গাড়ি বেরিয়ে গেছে যেটাতে দিয়ে বীজগুলো ছড়ানো হয় মাছ ধরা আমরা দেখেছি যে আগে দেখতাম যে ছিপ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে ছিপ ছিপ ধরে মাছ ধরানো হত ছিপ দিয়ে মাছ ধরানো হত কখনও কোনোদিন উঠত কোনোদিন উঠত না কখন হয়ত কারুর পাঁচটা উঠেছে কারুর হয়ত একটাও উঠল না এখন বিশাল বিশাল এই প্রযুক্তিতে এই প্রযুক্তিগুলিতে বিরাট বিরাট জাল ধরা হয়ে হয়েছে এবং যেটা স্পিড বোট দিয়ে ওরা তারা নিয়ে যাচ্ছে সমুদ্রে নিয়ে যাচ্ছে বড়ো বড়ো নদীতে নিয়ে গিয়ে পরে সেই জাল বিছিয়ে পরে সেই মাছ ধরা মাছ প্রচুর পরিমাণে মাছ এখন এই প্রযুক্তির উন্নতির জন্য প্রচুর পরিমাণে মাছ আমরা আমাদের কাছে আমরা সংগ্রহ করতে পারছি পশুপালনের ক্ষেত্রেও পশুপালন আগে যখন যেটাকে পশুপালনের যে যে জায়গাটা আছে সেই জায়েগাটার যে জায়গাতে রাখা হত সেই জায়গাটা ছিল খুবই অপরিষ্কার আমি আমরা এখন দেখি যে যেখানে পশুপালন করা হচ্ছে সেইগুলো মাটির জায়গা থেকে তারা দালান বাড়ি পর্যন্ত করে দিয়েছে এবং সেখানে পাখারও পর্যন্ত ব্যাবস্থা করে দেওয়া হয়েছে যার জন্য পশুপালন কর করতেও অনেক সুবিধা তারা বাঁচছেও অনেকদিন এবং ব্যাপারটা হচ্ছে তাদের কষ্টটাও অনেকটা কমে গেছে আর দুগ্ধ উৎপাতানের যেটা আমরা দেখেছি আগে হাতে হাত দিয়ে যেমন দুধ উৎপাদন করা হত এখন এক যে ধরনের যন্ত্রটা বেরিয়েছে একসাথে অনেকগুলো গরু বা মহিষের সেই বাট থেকে যে দুধটা সংগ্রহ করা হত সেই যন্ত্রের সাহায্যে এখন যেখানে অনেক মানুষের দরকার হত সেখানে এক দুজনেই পচুর পরিমাণে দুগ্ধ একটা সময়েই দুধটা আমরা পেয়ে যাচ্ছি আর কৃষিতে সাহায্য ওই একইভাবে এই কৃষির জন্য এখন আমরা দূরদর্শনের মাধ্যমে একটা যে চ একটা আমাদের চ্যানেল করা হয়েছে সেই দূরদর্শনের মাধ্যমে অনেক কিছু তাদেরকে চাষি ভাইদের জন্য বলে দেওয়া হয় যে কি ধরনের আপনারা সার ব্যাবহার করবেন যেটা আমাদের জৈব সার ছিল এখন সেটা রাসায়নিক সার নানারকম ধরনের রাসায়নিক সার বেরিয়ে গেছে এবং কখন কোন বীজটা কোন সময়ে উৎপাদন ক করা যেতে পারে তার জন্য আমাদের যে দূরদর্শন বা বিশ্য বিশিষ্টদের বা বিশজ্ঞ ইয়েদের যে মতামতটা সেটা আমাদের এই প্র এই এটা সমস্তটাই প্রযুক্তির মাধ্যমে সবরকম দিক দিয়েই এটা আমরা উন্নতি আমরা লক্ষ্য করছি